আমি যখন খুব ছোট ভালো করে কথা বলতেও শিখিনি ত ত করে কথা বলি আদো আদো করে কথা বলি তখন থেকেই আমার গানের সুরের প্রতি একটা ন্যাক ছিল আমাদের বাড়ির সামনে বাড়ি ময়দান বলে টাউন পুজো বলে একটা পুজো কমিটি ছিল যেখানে প্রত্যেক বছরই ওখানে দূর্গা পুজো থেকে শুরু করে কালী পুজো স্বরস্বতী পুজো লক্ষ্মী পুজো বিভিন্ন হিন্দু ধর্মের অনুষ্ঠান ওখানে হত এবং ওখানে মাইকে গান বাজানো হত ধর্মের গান তো থাকত ভক্তিমূলক শ্যামাসঙ্গীত কীর্তন অঙ্গের গান তো থাকত তার সঙ্গেও বাংলা আধুনিক গান বাজানো হত যার মধ্যে প্রধান ছিল মান্না দের গান মান্না দের সেই পুরনো দিনের স্বর্ণযুগের গান শ্যামল মিত্রের গান হেমন্ত মুখার্জীর গান কিশোর কুমারের গান লতাজির গান আশা ভোঁসলেজির গান সমস্ত গান ওখানে বাজানো হত আমি যখনই গান বাজত আমি ঘুম থেকে উঠে ওই গানে মাইকের সামনে ঠিক আমার বাড়ির সামনেই ছিল ঐ বাড়ির সামনেই মাইকের সামনে আমি ওই গানগুলো শুনতাম এবং ত ত করে গাইবার চেষ্টা করতাম যখন একটু বড় হলাম ক্লাস থ্রিতে পড়লাম তখনই আমার গানে হাতেখড়ি এবং এবং সবচেয়ে বেশি যেটা আমাকে আকৃষ্ট করেছে মান্না দের যে বাংলা আধুনিক গান নজরুলগীতি রবীন্দ্র সঙ্গীত অতুল প্রসাদী দ্বিজেন্দ্র গীতি এই গানগুলো আমাকে বিশেষ আকৃষ্ট করেছে আমি ওই রেডিও শুনে শুনে এবং ওই গান মাইকে দূর থেকে যে ভেসে আসত সেই থেকেই আমার গানে প্রথম হাতেখড়ি এবং শিক্ষা পরবর্তীকালে আমি বিভিন্ন মাস্টারমশাইয়ের কাছে গানে গানে সঙ্গীত শিক্ষকের কাছে এবং বড় ওস্তাদের কাছেও আমি গান শিখেছি এবং পন্ডিত অজয় চক্রবর্তীর কাছেও আমি তালিম নিয়েছিলাম কিছুদিন এইভাবে আমার গানের প্রতি বাংলা গানের প্রতি আমার আকৃষ্টতা বাড়ে এবং শুনে শুনে যে শ্রবণশক্তি কান কান ভালো হতে হবে তবেই গান হয় শ্রবণশক্তি মনে হয় আমার ভালো ছিল ওই জন্য ওই গান শুনে শুনেই আমার গানের শিক্ষা পরবর্তীকালে তো ভালো ওস্তাদের কাছে আমি শিখেছি এখনও আমি সঙ্গীত শিক্ষা করি শিখে যাচ্ছি এবং গেয়ে যাচ্ছি